ভারতের কিছু জনপ্রিয় খেলা হলো ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টন এবং দেশের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদ হলো ফুটবলের হলো রোনাল্ডো নেইমার মেসি ক্রিকেটের হলো বিরাট কোহলি রোহিত শর্মা জাডেজা এইসব খেলোয়াড়গুলো আমাদের দেশের বিখ্যাত এবং আমাদের জাতীয় জনপ্রিয় খেলা হলো ফুটবল